আমাদের বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করেছিলাম এবং পশ্চিম বর্ধমানের প্রিয় সদস্যদের আমরা বরণ করে তুলেছিলাম এবং আমাদের শ্রেণীবিভাগের মেয়েরা খুব মজা করে নৃত্য প্রস্তুতি নিচ্ছিল এবং নৃত্য পরিবেশন করে দেখানো হয়েছিল এছাড়াও ছেলেরা একটি সংগীত পরিবেশন করেছিলেন তার সাথে উল্লেখ্য করা আছে একটা নাটকের সেই নাটকটিও পরিবেশন করে দেখানো হয়েছিল এবং সেই নাটকটির নাম হলো চিত্রাঙ্গদা